এই কিছু মাস আমি ডাকবাংলোর এখান থেকে একটা ক্যামেরা কিনেছিলাম ক্যামেরাটি অত্যন্ত ভালো লেন্স আছে লেন্সটাও খুব ভালো পেয়েছি এবার ফটো তুলতে যাচ্ছি ফটো তুলতে গেলে স্টেবল থাকছে ওই জন্য স্টেবিলিটির জন্য একটা স্ট্যান্ড কিনেছিলাম তা ওটাও আপাতত ভালোই চলছে ব্যাটারি আছে ব্যাটারি ব্যাক আপও খুব ভালোই আসছে ফটো তুলতেও আমার এখনও কোনো অসুবিধার সম্মুখীন হইনি দেখতে গেলে এটা কেনার পর আমি বেশ খুশিও আছি আমি দেখছি নিজের বন্ধুবান্ধব আছে বন্ধুবান্ধবকেও বলেছি এ ব্যাপারে ওরা আমার কথা শুনে বলছে যে ওরাও একটা কিনবে দেখা যাক কিছু দিন বাদে আর একটা গিয়ে কিনে নিয়ে আসবো ফ্যামিলিতে আর একটা ক্যামেরা যোগ হবে সো এটাই